হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফোন তো অনেক আছে এবার আর কীসের মানে কে দিয়ে তোমার সেট ফোনে ফোনের ফোনের সেট নেবে না কেমন রেঞ্জ কেমন রেঞ্জের হ্যাঁ সোনি আছে সোনি আছে ওপো আছে হ্যাঁ তারপরে হচ্ছে ভিভো আছে বড়ো ডিসপ্লে আছে এবার কেমন রেঞ্জের মধ্যে দেবো তুমি আগে সেটা বলো যে বাইশ হাজার আছে আঠাশ হাজার আছে তিরিশ হাজার আছে বারো হাজারও আছে আঠেরো হাজারও আছে এবার রেঞ্জটা কেমন সেটা বলো মানে তোমার টাকার বলি বলি হ্যাঁ জিওর ছোটো সিমের লট ছিলো আবার আমি নতুন আনিয়েছি সেরকমও কিছু আছে এগুলো চার হাজার সাড়ে চার হাজার সাড়ে চার পাঁচ হাজার সাতশো এরকম রেঞ্জ আছে সেগুলো খারাপ নয় তবে তুমি বড়ো সেট নাও আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো হবে বড়ো সেট নাও না ফাইভ জি আমাদের এখানে অ্যাভেলেবেল মানে কী কানেকশানটা এখনও অ্যাভেলেবেল হয় নি তবে হ্যাঁ ফাইভ জির সেটও পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সেট পাওয়া যাচ্ছে এবং ফাইভ জির কিন্তু বহু জায়গায় ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় এখন ভারতবর্ষের বহু জায়গায় সুন্দর টাওয়ার পোকো সর্বনিম্ন হচ্ছে মোটামোটি এগারো হাজার দুশো সব এর সব কিছু নিয়ে ভালো করে সেটিং ফেটিং করে দেবো একদম পিছনে কভার টভার লাগিয়ে একদম সাড়ে এগারো নোবো সাড়ে এগারো মতো নোবো অবশ্যই সোনির সোনির সাউন্ড ভালো সোনির পিকচার কোয়ালিটি ভালো সোনির ক্যামেরা স্যামসং তো পুরোনো মাল অনেক ভালো তবে স্যামসংয়ের ব্যাটারি ব্যাক আপ খুব ভালো হ্যাঁ হেড হ্যাঁ হ্যাঁ আমি হেডফোন হেডফোন ফ্রি দিয়ে দেবো হেডফোন ফা মোটামোটি এক বছর এক বছরের মধ্যে এক বছরের মধ্যে ইন্টারনাল কোনো কিছু হলে আমি পুরো পালটে দেবো কোনো চাপ নেই অবশ্যই স্যামসাংয়ের ব্যাটারি ব্যাক আপ নাম করা আগেকার দিনে স্যামসংয়ের ছোটো ছোটো ফোনগুলো ব্যবহার করতে কেমন ছিলো ভালো ছিলো না অবশ্যই ভালো ছিলো হ্যাঁ পাওয়া যাচ্ছে সেগুলো বললাম তো সাতচল্লিশশো আটচল্লিশশো সাড়ে পাঁচ হাজার টাকা ওগুলো সবই নেট ফেট থেকে আরাম্ভ করে সবই সবই চলবে কিন্তু ওগুলো খালি একটাই কী বড়ো স্ক্রিন তো আর ইয়ে পাবে না বড়ো স্ক্রিন তো পাবে না আচ্ছা রাখছি